কিছুদিন আগে আমার একটি প্লাস্টিক কন্টেনারের প্রয়োজন হয়েছিল সেই কারণে আমার বাড়ির পাশে একটি দোকান থেকে আমি একটি প্লাস্টিকের কন্টেনার কিনেছিলাম উপরে দেখতে খুবই সুন্দর ছিল তা আমার মনে হয়েছিল যে নিশ্চয়ই ভালো হবে সেই কারণেই কিনেছিলাম তারপর দোকানিও বললেন যে এটা ব্যবহার করে খুব ভালো হবে আর সত্যিই দেখলাম জিনিসটা ব্যবহার করে খুবই উপযোগী হয়েছে খুব সহজে খাবার ঢাকনা দিয়ে আটকে রাখা যায় খাবার গরম থাকে বাইরে বেরোয় না আর খাবারটা রাখার পরেও কোনোরকম কোনও গন্ধ গ্যাস কোনও কিছুই ছাড়ে না আর তার সাথে সাথে অনেক দূরে বা দূরে কোথাও খাবার যদি প্যাক করে নিয়ে যাওয়া হয় সেটাও দেখি খুব ভালোভাবেই নিয়ে যাওয়া যায় তাই এই কারণেই আমার প্লাস্টিক কন্টেনারটা কিনে খুব উপকারই হয়েছে যখন কোথাও বাইরে যাই তখন আমি ওতে করে খাবার নিয়ে যাই আবার বাড়িতে থাকলেও কোনও কোনও সময় খাবার রাখার হলে ওই কন্টেনারে আমি ভরে খাবারটা রাখি খাবারটা খুব ভালোও থাকে আর সুন্দর থাকে